আমাদের রাজ্যে রাষ্ট্র পরিবহন ব্যবস্থা যেমন বাস ট্রেন ইত্যাদির খুব বেশি সুবিধা আছে পুরুলিয়া শহর থেকে অন্যান্য সব শহরে নতুন নতুন ট্রেন চালু করা হয়েছে যার কারণে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই ভ্রমণ করতে পারে বাস ব্যবস্থাও খুব উন্নত সরকারি বাসগুলি আসায় মানুষের অনেক টাকার সাশ্রয় হয়েছে মানুষ খুব সহজে কম খরচায় অন্য জায়গায় পৌঁছতে পারে এছাড়াও পুরুলিয়ার সৈনিক স্কুলে চপার নামার সুযোগ আছে তো এখন এয়ারলাইন্স তৈরি করা হচ্ছে যা আমাদের জন্য অনেক বেশি সুবিধাজনক ট্রেনগুলি বাসগুলি খুবই পরিষ্কার এছাড়াও আরেকটি কথা ট্রেনগুলি সময়ে খুব দেরি করে আসে যদি ট্রেনগুলি সঠিক সময়ে স্টেশনে আসে তাহলে মানুষের অনেক বেশি সময় সাশ্রয় ঘটবে তাতে মানুষ উপকৃত হবে এই ব্যাপারে সরকারের নজর দেওয়া উচিত